কেউ রান্নাকে পেশা হিসেবে নিতে চাইলে রান্নার স্কুল বলতে কুকিং উইথ নিবেদিতা ইনস্টিটিউট রয়েছে এখান থেকে তাঁরা রান্নার ট্রেনিং কমপ্লিট করতে পারে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন দেশের খাবারের সম্বন্ধে তাদের সমক্ষ জ্ঞান প্রদান করা হবে এবং বিভিন্ন আমাদের ভারতীয় এবং ভারতের বাইরের যে দেশ রয়েছে সেখানকার বিভিন্ন ধরনের খাবার বানাবার কীভাবে তারা খাবার তৈরি করছে সেই সব খাবার তাদেরকে তো এই শিক্ষা দেওয়া হবে তার জন্যে তাদেরকে খুব ধীর মস্তিষ্কে এই রান্নার পেশাটাকে নিতে হবে কোন খাবারে কতটা আমাদের শরীরের পক্ষে উপযুক্ত কোন খাবার কোন পরিবেশে খাওয়া উপযুক্ত বা কোন খাবার কোন সময়ে খেতে হবে তাদের সমস্ত ধরনের বিষয় তাদের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং পাশ করবার পরে তারা যারা পেশা হিসেবে নেবে রান্নাকে তারা নিজেরাও রান্নার স্কুল খুলতে পারে বা তারা কোনো হোটেলে কাজ করতে পারবে বা তারা যদি নিজেরা মনে করে যে আমি নিজে রান্না করে হোম সার্ভিস দেবো তারা সেই কাজটাও করতে পারে কারণ রান্না এমন একটা বিদ্যা যেটা সকলকে কিছু না কিছু শিখতেই হবে বিভিন্ন ধরনের রান্না করতে জানলে যে কোনো ধরনের খাবার পরিবেশন করে সে বিক্রিও করতে পারবে বা হোম ডেলিভারি সেন্টারও খুলতে পারবে